হ্যাঁ আমাদের এলাকায় যদি কোনও খেলোয়াড় বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করে বা অনুসরণ না করে তখন তারা আমরা বিভিন্ন আইন বা এক্তিয়ারের মধ্যে নিয়ে এসে তাকে শাস্তি প্রদানের ব্যবস্থা করি কোনও ক্রীড়াখাত থেকে যদি টাকা নয়ছয় করে বা খেলা সঠিক সময়ে উপস্থিত না হয় মাঠের মধ্যে তখন তাকে মাঠের বাইরে বসিয়ে রাখা হয় এছাড়া যদি কোনও গুরুত্বপূর্ণ দোষ করে তখন তাকে খেলা থেকেও বাদ দিয়ে দেওয়া হয় বা তাকে ফাইন করা হয় এইসব জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ নাহলে একজন খেলোয়াড় কখনোই সঠিক পথে চালনা হতে পারবে না আর যদি খেলোয়াড় না সঠিক পথে চালনা হতে পারে তখন তাহলে কখনই সে তার দলটা এগিয়ে যেতে পারবে না তাই খেলোয়াড়কে বা দলকে এগিয়ে নিয়ে যেতে খেলোয়াড়কে শক্ত হতে হবে এবং আমাদের আইনকে আরও সতেজ ও কঠিন করে তুলতে হবে ফলে আমাদের যুবকদের মধ্যে যেসব উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের আইন সঠিকভাবে প্রয়োগ হবে